পশ্চিম মেদিনীপুরের বিখ্যাত ল্যান্ড ভূমি হল জগন্নাথ মন্দির এই জগন্নাথ মন্দির মেদিনীপুর ডিস্ট্রিক্টকে বিশেষভাবে আলোড়িত করে আছে এই আছে জগন্নাথ দেবের মূর্তি যে মূর্তিতে কী করি না প্রত্যেক দিন প্রচুর পরিমাণে দর্শনার্থী আসে এসে তারা পুজো দিয়ে থাকে এবং প্রসাদ তা মহাপ্রসাদ তাকে বলা হয় সেই মহাপ্রসাদ কী করা হয় না না মানুষকে দিয়ে মানুষের মধ্যে পরিবেশন করানো হয় এই জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দিরের পরেই রয়েছে মেদিনীপুরের গড় যে গড় একেবারে ইউনিভার্সিটি মেদিনীপুর যে বিদ্যাসাগর ইউনিভার্সিটি সেই বিদ্যাসাগর ইউনিভার্সিটির পাশেই রয়েছে মেদিনীপুর গড় যেখানে আগে আগেকার দিনে সে রাজারাজরারা দুর্গ রয়েছে এবং সেই রাজারাজরারা কী ধরনের কামান এবং অস্ত্র তারা যুদ্ধে ব্যবহার করত সেই গড়েই কিন্তু এখনো সংরক্ষিত হয়ে আছে যা আজকের দিনে আজকের দিনেও আমাদেরকে মনে করে দেয় যে আগেকার দিনে রাজা রাজারা কেমন ধরনের তারা জীবন জীবিকা পালন করত বা থাকত আবার এই আবার আরেকটা জায়গা রয়েছে চন্দ্রকোণা যেখানে চন্দ্রকোণাতেও রয়েছে ক না রাজাদের গড় রয়েছে সেই চন্দ্রকোণাতেও আমরা দেখতে পাব যে রাজাদের যে জমিদার রাজারা হচ্ছে একদল জমিদার সম্প্রদায়ের মানুষ ছিল তারাও সেটা কিন্তু প্রমাণ করে দেয় আমাদেরকে এবং এর সাথে সাথে দেখা যায় মেদিনীপুরে বিশেষ করে রয়েছে কী না পর্যটন কেন্দ্র এবং ইতিহাস এবং সংস্কৃতি যে মেদিনীপুরে শুধু যে ইতিহাস বললে চলে না পর্যটন কেন্দ্রও বললে চলে না কিন্তু সংস্কৃতিও কিন্তু রয়েছে অর্থাৎ এই যে মেদিনীপুর এরিয়া বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের বেশিরভাগটা ঘিরে রয়েছে যে আদিবাসী সম্প্রদায় তারা তাদের যে সমাজকে বা বিশেষ শিক্ষা দেওয়ার জন্য তারা তাদের কী বলে তারা ছৌ নৃত্য বিশেষভাবে অনুষ্ঠান করে থাকে এবং মাদল নৃত্য বিশেষ করে পরিবেশন করে থাকে আবার ছৌ নৃত্য বিশেষ করে আবার বিখ্যাত হয়েছে পুরুলিয়ায় যে পুরুলিয়াতে কেবলমাত্র ছৌ নৃত্য কিন্তু মেদিনীপুর ডিস্ট্রিক্টের মধ্যে ছৌ নৃত্য অল্প পরিমাণেও দেখা যায় আমাদের কিন্তু মাদল নৃত্যটা হচ্ছে আদিবাসীদের মধ্যে প্রধান নৃত্য আর এই বিভিন্ন অনুষ্ঠানে দেখানো হয় বলেই এই মাদল নৃত্য কী করে বিশেষভাবে কিন্তু গুরুত্ব লাভ করে আছে আবার দেখা যায় যে ছেলে মেয়েদের পড়াশোনার জন্য সরকার করেছে কী না বিভিন্ন সুযোগ সুবিধা বা বৃত্তি প্রদান করে থাকে যে বৃত্তির দ্বারা ছেলে মেয়েরা তারা তাদের পড়াশোনা চালিয়ে যায় এবং এবং এবং সমাজ এবং দেশের মুখ তারা উজ্জ্বল করে এবং শিক্ষায় তাদেরকে কী করে না মেরুদণ্ডের মাপকাঠি নির্ধারণ করে এবং কৃষি যদি বলি আমরা পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে আবার দেখা যাচ্ছে যে শুধু চাষবাসের বুদ্ধি যদি বলা হয় যে চাষবাস কেবলমাত্র দেখা যায় যে ঘাটাল এরিয়াতে চন্দ্রকোণা ঘাটাল এই বর্ষাকালীন যে চাষ সেটা কী কেবলমাত্র এই এরিয়াতেই বেশি হয়ে থাকে যেটা অন্য কোনো ডিস্ট্রিক্টে আমরা কিন্তু দেখতে পাব না তাহলে দেখা যাচ্ছে পশ্চিম মেদিনীপুর শুধু ল্যান্ডমার্ক জগন্নাথ মন্দির এবং রাজার গড় এছাড়া রয়েছে সাংস্কৃতিক এছাড়া রয়েছে আমাদের সংশ্লিষ্ট পেশা যা মেদিনীপুর শহরকে বিশেষভাবে কী করেছে না প্রভাবিত করেছে এবং একটা দর্শনীয় স্থানে নিয়ে গিয়েছে